আমি প্রিয়ম রেস্টুরেন্টের উদ্দেশ্যে বলছি আপনারা যদি কেউ কখনও মালদার মানিক চকে আসেন তাহলে অবশ্যই প্রিয়ম রেস্টুরেন্ট নামে যে রেস্টুরেন্টটি রয়েছে সেখানে আসুন এবং খাবার খেয়ে যান আমি এক বৃষ্টির দিনে মণিক চকে আসি এবং আশেপাশে কোনো খাবার পাইনি সে সময় আমি জানতে পারি এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে প্রিয়ম রেস্টুরেন্ট প্রচুর বৃষ্টি পড়ছিলো ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারিদিকে হাওয়া এবং এখানে তো কিছু এলাকা বন্যাই বন্যার জলের নিচে ছিলো সে সময়েও সেই রেস্টুরেন্টে আমি খাবার অর্ডার করি এবং আপনাদের বিশ্বাস হবে না খাবারের যা মান কোয়ালিটি এবং এতো দুর্যোগ পরিস্থিতির মধ্যেও খাবার এতো ভালো পরিমাণের একটা খাবার দিয়ে গেছেন মানে সত্যি অসাধারণ ব্যাপার সত্যি খুব অসাধারণ ব্যাপার হ্যাঁ খাবারটা খেয়ে আমি খুবই ভালো লেগেছে আমাকে এবং এই খাবারের মানে আপনারা বিশ্বাস করবেন না এত বৃষ্টির মধ্যে যে ডেলিভারি বয় খাবার নিয়ে এসছেন তাতে খাবারে খাবারটা একটুও নষ্ট হয়নি বা খাবারের মধ্যে কোন রকম কোন রকম কোয়ালিটিগত একটুও মানে কোয়ালিটির ও উপরে কোনো হস্তক্ষেপ হয়নি হ্যাঁ এতো দুর্যোগ পরিস্থিতির মধ্যে খাবারটা খুব সুন্দরভাবে যেমন প্যাকেটিং সেরকমভাবে নিয়ে এসে গরম ভালো একটা টাটকা খাবার দিয়ে গেছেন হ্যাঁ খাবারটা খেয়ে আমার খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তাই আমি এই ফিডব্যাকটি দিচ্ছি আপনারা মনে রাখবেন প্রিয়ম রেস্টুরেন্ট মানিকচক প্রিয়ম রেস্টুরেন্ট অপোজিট অব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উল্টো দিকে রেস্টুরেন্টটি আপনারা ওখানে গিয়েও খাবার খেয়ে আসতে পারেন ওনাদের সেই ব্যবস্থা আছে এবং আপনারা হোম ডেলিভারির জন্যও কনট্যাক্ট করতে পারেন আর ওখানে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ভাত চিকেন তার সাথে ছিল ডাল একটা পনিরের সবজি আলু ভাজা পাাপড় সালাড হ্যাঁ এগুলো ছিল সাথে আমি একটা দই অর্ডার করেছিলাম এবং মিষ্টি খুব ভালো একটা ভালো পরিমাণের খাবার মানে সত্যিই আপনারা বিশ্বাস করবেন না এই এই খাবার সা দেওয়াটা ওদের কাজ কিন্তু এত গুণগত মান বজায় রেখে এবং এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের খাবারের কোয়ালিটি বজায় রেখে যে খাবারটা ডেলিভারি দিয়ে গিয়েছিলেন এবং ডেলিভারি এত মানে এতটা একটা রাস্তা তিনি নিয়ে এসছেন তো সেক্ষেত্রেও প্যাকেটের কোনো রকম খারাপ অবস্থা হয়নি মানে প্যাকেটটাও একদম সুন্দরভাবে তিনি খা খাবারটা নিয়ে এসছেন যার জন্য বলছি যে খুবই ভালো একটা খাবার আপনারা কখনও যদি পারেন তাহলে এখানে খাবার অর্ডার করুন বা আপনারা কখনও কোনো দুর্যোগ পরিস্থিতির মধ্যেও যদি আপনাদের খাবার অর্ডারের ব্যাপার থাকে তাহলে আপনারা অবশ্যই প্রিয়ম রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার করুন খুবই ভালো আর তাই আমি এখানে এই রেস্টুরেন্টের জন্য ফিডব্যাকটা দিতে এসেছি থ্যাংক ইউ